হ্যাঁ কে বলছেন বলুন হ্যাঁ হাওড়া নিউ মার্কেট শুভম গার্মেন্টস থেকে বলছি আপনি কে বলছেন ও পরাগ কাকু বাপি তো বাপি দোকানে নেই আমি আছি বাপি একটু মার্কেটে গেছে হ্যাঁ বলুন হ্যাঁ তো আপনাদের তো আগের সপ্তাহে আসার কতা ছিলো কি ব্যাপার হ্যাঁ চলে আসুন সব কিছু মালপত্র ঢুকেছে মোটামুটি ঠিক আছে আপনার কাকিমার বাচ্চাদেরও রও পাঞ্জাবি ফাঞ্জাবি এসছে সব এবার আসুন এলে মোটামুটি মোটামুটি আপনি যে এ সর্বচ্চো দাম আপনার দু হাজার আড়াই হাজার টাকা এরম কাপড় আছে জামদানি আছে ঠিক আছে আরো ভালো ভালো কাপড় সব আছে আসুন এসে দেখে পছন্দ করবেন আর আপনাদের হচ্ছে গিয়ে ধরুন আপনারও পাঞ্জাবি আছে তিনশো সাড়ে তিনশো চারশো বাবুর গায়ের নতুন জামা কাপড় এসছে বাচ্চাদের ঠিক আছে আর ভালো আছেন আপনি ভালো আছেন সামনের রবিবার আপনি এক কাজ করুন আপনারা ওই সকাল দশটার পর এলে সুবিধে কারণ ভিড়টা কম থাকে আবার দু ও খাওয়া দাওয়া ক করে চলে আসবেন বিকালে বরঞ্চ টিফিন টিফিন করে আর চলে যাবেন দোকান থেকে ঠিক আছে রাখছি হ্যাঁ